খেলাধুলা করলে মানুষের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে কারণ খেলাধুলাই সব মানুষের শরীরের সম্পদ খেলাধুলার ফলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বা শিরা উপশিরাগুলো সবসময় রক্ত চলাচল করতে থাকে এই খেলাধুলার পরে পরি পো খেলাধুলার ফলে মানসিক বিকাশ ঘটে এই খেলাধুলার জন্যই জাতীয়তাবোধ তৈরি হয় নিয়ম শৃঙ্খলাও মানুষ আবদ্ধ হয়ে পড়ে এই খেলাধুলার জন্যই যোগাযোগ বির বৃদ্ধি পায় শিক্ষার উন্নতি হয় এবং ভালো খেলাধুলা করলে সেও একটা কোনো টিমের হয়ে খেলতে পারে সেই খেলাধুলার জন্যই সে অনেক টাকা উপার্জন করতে পারে এবং ওই খেলা দেখার জন্য অনেক স্টেডিয়ামে লোকজন আসে অন্য জায়গা থেকে তার জন্য একটা মানুষের ইনকাম তৈরি হয়